হ্যাঁ আমি বই পড়তে ভালোবাসি কিন্তু আমি কখনই ডিটেকটিভের বই পড়া হয়নি কিন্তু একদিন মনে হয়েছিল হ্যাঁ এই বইটা একদিন পড়ে দেখাই যাক কীরকম হ্যাঁ আর এই রকম একটা ডিটেকটিভের বই পড়েছিলাম ডিটেকটিভের বই কিনে এনে পড়েছিলাম পড়ে আবার পড়ে আবার খুবই ভালো লেগেছিল চিন্তা বলতে ওখানে যে রহস্যগুলো থাকে সেই রহস্য কীভাবে বইটা পড়তে পড়তে মানে মনে হতো আরও বেশি করে আরও যতটা অধ্যায় এগোনো যাব এগোনো যাবে মানে সেই তথ্যগুলো আরওভাবে আরওভাবে জানতে পারব কী রহস্যময় লুকিয়ে আছে বইটা বইটা পড়তে পড়তে আরও মনে হতো আরও যতটা অধ্যায় এগোনো যাবে তথ্যগুলো পাব যেরকম কী রহস্য লুকিয়ে আছে সেইরকম চিন্তা মাথার মধ্যে আসত যে বাকিটা পাতাটায় পড়তে পড়তে পড়তে হবে যাতে বাকি জিনিসটা জানা হয় সেই সব চিন্তা আসত আর ধারণা বলতে গেলে আমার ওই বিষয়ে ওই বিষয়ে বইটায় রহস্যগুলো লুকিয়ে থাকে সেই সব জিনিসগুলো আমার পড়ে পড়ে ভালো লেগেছে আর বই ক্লাব বলতে গেলে আর সেরকমভাবে বই ক্লাবে যোগ দেওয়া হয়নি কিন্তু যেরকম আমি কলেজে দেখেছিলাম কলেজের লাইব্রেরিগুলোতে যেসব বই আছে সেই সব লাইব্রেরির থেকে বই সংগ্রহ করেছিলাম তো সেই সেই বইটা পড়েছি আর কলেজের লাইব্রেরিতে এই রকম ডিটেকটিভের বই আছে সেগুলো ভবিষ্যতেও পড়ব